হ্যালো ক্যাব ড্রাইভার বলছেন আপনি এখন কোথায় আছেন আচ্ছা এখনো এত দূরেই আমি তো একটা জরুরি কাজের জন্য আপনাকে বুক করেছিলাম আমার তো খুবই একটা জরুরি কাজ আছে আমি একা একটা মেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি আপনার আসতে এত দেরি হচ্ছে কেন কারণটা আমাকে জানানো তো প্রয়োজন ছিল তাহলে আপনি সেটা আগে জানিয়ে দিলে আমি তো অন্য ব্যবস্থা করতে পারতাম আমি এখন টাইমে বে যেতে পারবো না আমার মিটিং এর জায়গায় তো সেখান থেকে আমার অনেক অসুবিধা হবে আমি তো এখানে একা যাবো না আমার আরও চারটে বন্ধু চারটে লোকেশানে দাঁড়িয়ে আছে আপনার উচিত ছিল যে আপনার দেরি করার কারণটা আমাকে জানানো বা আপনার কোথায় অ্যাকচুয়ালি আসতে হবে সেটা আমাকে জানানো তো আপনি সেটা করেননি এখন আমাকে জরুরি এক জায়গায় যেতে হবে তার জন্য আমি আপনাকে বুক করেছি যেহেতু আপনি আসতে পারছেন না আমার এখন কী করণীয় আমার যেখানে যাওয়ার ছিল সেখানে তো দেরি হয়েই গেছে আপনারা এত বাজে সার্ভিস দিচ্ছেন জানলে কোনও পাবলিক কি আপনাদের বুক করতে চাইবে সেটা একটু মাথায় রাখবেন যত তাড়াতাড়ি সম্ভব হয় আসতে চেষ্টা করবেন কারণ অনেক মানুষই আছেন যারা জরুরি অবস্থাতেই এইগুলো বুক করে যাতে আমরা তাড়াতাড়িই যেকোনও জায়গা থেকে যেকোনও জায়গায় পৌঁছতে পারি এখন আপনারা যদি আপনাদের সার্ভিস ভালো করে না দিতে পারেন তার জন্য আপনাদেরই আপনারাই আর কাউকে আর কেউ আপনাদের বুক করবে না তো সেখান থেকে আমি আপনাকে একটাই কথা বলবো যে আপনি যে কাজটা করছেন সেটাতে চেষ্টা করবেন টাইম মতো পৌঁছানো কারণ আপনার টাইমের উপরেই নির্ভর করে যে আপনি কতটা তাড়াতাড়ি পৌঁছতে পারবেন তার জন্যই আপনাকে মানুষ বুক করবে এবার আপনি যদি না টাইমে ঠিকঠাক পৌঁছে দিতে পারেন বা ঠিকঠাক সেই জায়গায় আসতে পারেন আপনার ক্যাবের অর্ডারটা নেওয়া বুকিংটা নেওয়া উচিত হয়নি সেটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে এতে করে আমরা কিন্তু সার্ভিস যে পাচ্ছি না সেটার জন্য আপনাদের ক্যাব তুলে দিতে পারি আমাদের প্রয়োজন নেই যেহেতু আমাদের কোনও কাজে লাগছে না আমরা যে দরকারে চাইছি সেই দরকারটা আপনারা পূরণ করতে পারছেন না শুধু আমি একা নয় অনেকেই এরকম সমস্যায় পড়েছেন প্রত্যেক দিনই পড়ছেন এ অথচ আপনারা আপনাদের কোনও ভুলটা ঠিক করছেন না বেশিরভাগ জন ক্যাব ড্রাইভারই এরকম করছেন তো এটার কারণ কি আপনাকে তো আমার টাকাও দেওয়া হয়ে গেছে বুকিংও কমপ্লিট হয়ে গেছে এরপরেও যদি আপনি দেরি করেন তাহলে আমি আপনাকে অ্যাডভান্স টাকাটা দেওয়াই আমার ভুল হয়েছে আপনাকে টাকা টাকাটা আমার দেওয়া উচিত হয়নি তাহলে এখন বলুন আপনি কি আমাকে টাকাটা ফেরত দিতে চাইবেন নাকি আসতে পারবেন আমি তো চাইছি না আপনি আসুন আমি তো আর চাইছি না আপনি আসুন কারণ আমি আমার দেরি হয়ে গেছে আমাকে অলরেডি এখনই বেরোতে হবে হবে আপনি যেখানে আছেন সেখান থেকে আসতে অনেক সময় লাগবে তো আপনি ক্যাবটি ক্যান্সেল করে দিন আমি যাবো না এবং আমার টাকাটা অবশ্যই রিফাণ্ড করুন গুগল পেতে